হ্যাঁ বলছি আমার একটা প্রবলেম হচ্ছে এটা ইলেকট্রিকাল শপ তো মানে তো আমার একটা সমস্যা হচ্ছে সেটা হলো যে আমার একটা মিক্সার গ্রাইন্ডার আছে যখনই ওটা প্লাগে দিচ্ছি তখনই মানে আমার আর সি বিটা পড়ে যাচ্ছে বুঝেছেন তো এইটা হুম হুম আচ্ছা আমার একটু দশটা বারোটা নাগাদ আসলে ভালো হয় আসলে আমার হাসবেন্ড অফিস বেরোয় তো ওই সময়টা আমি তো তারা হয়ে থাকি সকালের দিকে তো একটু যদি আপনি বেলা দিকে আসেন তাহলে আমিও আপনাকে দেখিয়ে দিতে পারি কী কী সমস্যা হচ্ছে তো সময় লাগলেও আমার অসুবিধা নেই কি হুম হুম এছাড়া মাঝে মাঝেই এরকম হচ্ছে ধরুন কোনো সুইচ দিতে গিয়ে ধরুন আমি আমাদের বাড়িতে একটা ইয়ে আছে ভোল্টেজের ওটাতে মানে ওই যেটা চা করা যায় না কারেন্টে দিয়েই ওটাকে কী বলে ওই হ্যাঁ ইলেক্ট্রিক কেটলি ঠিক ঠিক ওটাও ওরকম মানে একবার প্লাগে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখলাম মানে ওটা তো চলই না আর সি বিটা পড়ে গেল তো কি কারণে যে হচ্ছে

আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা